আগে দরিদ্রদের চিকিৎসাক্ষেত্রে একটা বাধা মনে হতো কারণ তাদের যখন বড় বড় কোনো অপারেশেন বা সিচুয়েশান অবস্থা থাকত তখন কিন্তু সেই মতো টাকা পয়সা খরচা করতে পারত না কারণ তাদের কাছে সেই মতো টাকা পয়সা ছিল না তখন কিন্তু দরিদ্রদের সেবার ক্ষেত্রে একটা কিন্তু বাধার সৃষ্টি হতো কিন্তু এখন বিভিন্ন রকম ঔষধপত্রের ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বড় বড় চিকিৎসা আর ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রত্যেক মানুষের ক্ষেত্রেই এছাড়াও এখন বিভিন্ন রকম ঔষধপত্রের উপর ভর্তুকি যুক্ত করে দেওয়া হয়েছে যার ফলে ওষুধের দাম পঁয়তাল্লিশ পার্সেন কোথাও পঞ্চাশ পার্সেন যা ওষুধের দাম তার থেকে ছাড় দেওয়া হয় এবং বিভিন্ন রকম হাসপাতাল তৈরি করা হয়েছে যেখানে বিনামূল্যে চিকিৎসা করা হয় আধুনিক যন্ত্রপাতি এবং উন্নত মানের ডাক্তার এবং চিকিৎসার মাধ্যমে যার ফলে এখন মানুষের অতটা দরিদ্রদের অতটা অসুবিধা হওয়ার কথা নয় এবং বিভিন্ন হাসপাতালগুলিতে বিভিন্ন রকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে সহজেই স্যালাইন অক্সিজেন রক্তের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও যেসব স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করালে তখন অর্দ্ধেক ছাড় পাওয়া যায় এবং অনেকটাই সুবিধা হয় যার ফলে এখন আর দরিদ্রদের অতটা অসুবিধে হয় না এবং হাসপাতালের পরিমাণও বেড়ে উঠেছে চতুর্দিকে বিভিন্ন সুলভ মূল্যের হাসপাতাল বা চিকিৎসালয়গুলিও গড়ে উঠেছে যার ফলে দরিদ্রদের এখন সেবা করতে অতটা অসুবিধে হয় না